এই আবাস যোজনায় যে টাকা পয়সা ঘরবাড়ির জন্যে গরীবদের বাড়িয়েছে এই গরীব মানুষ যারা তাদের ঘরদোর ভালো নেই মাটির ঘরদোর এই ঝড় বৃষ্টির জন্য হয়তো ঘর পড়ে চাপা পড়ে মারা যেতে পারে তাদের যেসব টাকা পয়সা দিয়েছে তারা ওই ঘর নিয়ে হয়তো ওই টাকাটা নিয়ে একটা কোনো রকমে ছোটখাটোর উপর একটা ঘর বানিয়ে একটা ছাদ ফেলে ঘরটা করতে পারে কারণ এর বেশি তারা কিছু ও করতে পারবে না কিন্তু কত টাকা বাড়িয়েছে কী হয়েছে ওটা আমি বলতে পারছি না